আমি কখনও আঁকার জন্য ক্লাস বা কোনো ওয়র্কশপ করে থাকি নি তো সেক্ষেত্রে যেটুকু আঁকা বা আঁকা আমি শিখতে পেরেছি সেটা সম্পূর্ণই আমার বই থেকে এবং আমাদের শিক্ষক শিক্ষিকা বন্ধু বান্ধবের থেকেই শিখতে পেরেছি এর জন্য কোনো আলাদা করে ক্লাস বা ওয়র্কশপ আমি আগে কখনই করি নি এবং এখনও করার কোনো আমার কোনো পরিকল্পনা নেই কিন্তু যতটুকু আমি পারি সেটা সম্পূর্ণই আমার শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে মা বাবা পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাহায্য এবং কিছুটা বই দেখেও আমি নিজে থেকেই এটি শিখেছি